বাংলা ভাষাটা খুবই সুন্দর ভাষা সেটা যে যেভাবে নেয় সে সেভাবে বলতে পারে কেউ ভালোভাবে সুন্দরভাবে বলতে পারে আবার কেউ তার নিজের মতো বানিয়ে বলে আবার তার সাথে অন্য কোনও ভাষা দিয়ে যোগ দিয়ে সেইভাবে কথা বলে এই সমস্ত কারণের জন্য বাংলা ভাষার অনেক রকমভাবে প্রবাদ আছে আর ভ্রান্ত নানা ধরনের ধারণাও মানুষের মধ্যে জন্মায় ভুল ভাষা অনেকে উচ্চারণ করে ফেলে এবং বলে ফেলে সেই ভুল ভাষা উচ্চারণের জন্য বাংলা ভাষাটা ঠিকঠাক হয়ে ওঠে না এই জন্য মানুষের আগে সরল ভালোভাবে সুন্দরভাবে বাংলা ভাষাটা লিখতে এবং বলতে শিখতে হবে তাহলে মানুষের কোনওরকম ভুল ধারণা হবে না এর ফলে সহজেই ভাষাটাকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে বা তার বাচ্চা থেকে বয়স্ক সবাইকে যে ভুল বলবে তাকে ভুলটা ধরাতে পারবে এবং নানা ধরনের কথাবার্তার মাধ্যমে তাকে এগিয়ে নিয়ে যেতে পারবে বাচ্চাকে শিক্ষাদান করতে পারবে এবং সে পরবর্তীকালে যাতে শুদ্ধ এবং সুন্দরভাবে ভাষা বলতে পারে সেই সমস্ত কারণ নিয়েও তাকে এগিয়ে যেতে হবে তাই মানুষের মধ্যে বাংলা ভাষা সম্পর্কে যে ভ্রান্ত ধারণাগুলো আছে বা ভয় কিছুটা জমে আছে সেগুলো ছাড়িয়ে সুন্দর শুদ্ধভাবে প্রথমে বাংলা ভাষাকে বলতে এবং লিখতে হবে